আইনি নথি তৈরি করা খুবই কঠিন যে তা নয় বিভিন্ন ধরনের আইন সংক্রান্ত অভিজ্ঞতা থাকা মানুষরা এই নথি তৈরি করতে পারে আমার সেরকম কোনো অভিজ্ঞতা নেই কিন্তু আমি তাদের কাছ থেকে বিভিন্ন রকমের নথি তৈরি করেছি সেইক্ষেত্রে কোনো রকম কোনো অসুবিধার মধ্যে আমাকে পড়তে হয়নি সহজভাবেই তারা আমাকে তারা নথি বের করে দিয়েছে এই নথি পেতে আমাকে সেরকম কোনো রকম কষ্ট করতে হয় না তাদেরকে সমস্ত ডিটেলস দেওয়ার দেওয়ার পর তারা আমাকে সহায্য করেছে এই নথিগুলি তৈরি করতে তাই আইনি নথি তৈরি করা যে কঠিন তা আমি বলব না বিভিন্ন ধরনের অনলাইন মাধ্যম রয়েছে বিভিন্ন ধরনের কোর্ট আদালত রয়েছেই সার থেকে সহজেই বিভিন্ন নথি আমরা পেয়ে থাকতে পারব